আমি পুরুলিয়ার স্মার্ট বাজার থেকে যে শনপাপড়িটি নিয়ে এসেছিলাম সেটি তারিখ দেখেই নিয়ে এসেছিলাম কিন্তু বাড়িতে এসে খোলার পর দেখছি সেখান থেকে একটি বাজে গন্ধ বেরোচ্ছে সেই শনপাপড়িটি কিন্তু খাওয়া যায়নি